পশ্চিমবঙ্গের লোকেদের সুস্বাস্থ্য বজায় রাখার জন্য যেসব প্রতিরোধমূলক ব্যবস্থাগুলি গ্রহণ করতে হবে সেগুলি প্রথমত হচ্ছে হাসপাতালগুলিতে বিভিন্ন রকমের যে টিকাদান ব্যবস্থা তা কিন্তু আরও সুযোগযুক্ত বা সঠিক করতে হবে এবং যাতে তা প্রতিনিয়ত প্রতিদিন নিত্যদিন যেন তা চালু থাকে এছাড়া প্রত্যেকটি মানুষদেরকে নিয়মিত চেকআপের মধ্যে থাকতে হবে এছাড়া পশ্চিমবঙ্গের মানুষরা কিন্তু বিভিন্ন ধরনের নেশায় আসক্ত সেই নেশা থেকে তাদেরকে কিন্তু বিরত থাকতে হবে যে সব বাচ্চাদেরকে টিকাগুলি দেওয়া প্রয়োজন সেগুলি কিন্তু মা বাবাদেরকে এড়িয়ে চললে চলবে না সমস্ত রকমের হাসপাতালের যে সরকারি সুযোগ সুবিধা তা কিন্তু উন্নত মানের হতে হবে সমস্ত মানুষদের কিন্তু বাড়িতে বাড়িতে গিয়ে জিজ্ঞাসা এবং তথ্য জোগাড় করাটা প্রয়োজন যে তার বাড়িতে কয়জন মানুষ এবং কী কী রোগে সেই মানুষগুলো ভুগছে সেই বিষয়ে কিন্তু একটু ধ্যান ধারণা প্রয়োজন আছে